আমাদের এখানে এক একটা লোক চাষ করে হাঁস চাষ করে মুরগি চাষ করে তো আমি কিনতে গিয়েছিলাম সেখানে বললো যে বলেছিলাম যে তোমার হাঁসের কোনো রোগ টোগ নেই তো তো তখন বলেছিলো যে কোনো রোগ টোগ নেই তো আমাদের হাঁসের হচ্ছে ভ্যাকসিন নিই ওষুধ খাওয়াই ডাক্তারও আসে এসে দেখে যায় গম খাওয়াই খাওয়াই তো আমাদের পোল মানে মুরগি হাঁস ভালো মুরগির ডিমও খেতে মানে শরীর ভালো থাকে তারপরে পোলট্রিরও চাষ হয় আমাদের এখানে পোলট্রি চাষ করতে গেলে ওরকম মানে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে পোলট্রি চাষ করে মানে কোনো কোনো আর কি মানে রোগ টোগ নেই ডাক্তারও প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তার আসে পোলট্রি চাষ করার সময় মানে যখন বাচ্চা ছাড়ে তখন ভ্যাকসিন দিয়ে নেয় এই স্প্রে করে নিয়ে নেয় ডেটল দিয়ে স্প্রে করে নিয়ে তারপরে পোলট্রির বাচ্চাগুলো দেয় তারপর সব সময় ওষুধ খাওয়ায় খাইয়ে মানে এরকমভাবেই মুরগি হাঁস চাষ করে